আমরা যখন এক জায়গায় বাস করি আমাদের যখন আমাদের সাথেতে যখন লোক থাকে সে কজন মিলেমশে থাকি যখন আমরা ওখান থেকে অন্য কোথাও যাই তখন য আমার একটা অন্য কাস্ট তারা একটা অন্য কাস্ট সেখানে যখন যাই সেখানে যখন থাকা হয় তখন তারা তাদের মতনই আমাদের চলতে বলে যেমন আমার সাথে একটা ঘটেছিল মহারাষ্ট্রে গিয়ে সেখানে গিয়ে আমরা বাইরের লোক ওরা ওইখানকার মারাঠি আমাদেরকে বলতো ভাই ভাই ভাই বাইরে অতটা আমরা বুঝতাম না আমরা বুঝতাম ভাই মানে ভাই সে আমার ভাইয়ের সম্পর্ক দিয়ে বলছে কিন্তু পরে আমরা জানতে পারি ভাইয়া মানে বলতে চাই এরা এদের রাজ্যের বাইরে যারা আছে তাদেরকে ভাইয়া বলে এরা বাকি লোকদেরকে বোঝায় এটা ভাইয়া মানে এরা আমাদের মহারাষ্ট্রের মধ্যে নয় এটা অন্য রাজ্য থেকে এসেছে তখন তারা কী করে আমাদের ওপর তখন একটু প্রেশার করে যদি আমরা একটুখানি ভালোভাবে চলতে চাই কি একটু ভালোভাবে ঘুরি কি একটু স্ট্যাণ্ডার্ড হয়ে থাক থাকার চেষ্টা করি তখন তারা তা এখন বাধার সৃষ্টি দেয় বাধার সৃষ্টি করে কীভাবে ওরা তখন বলবে আমাদের এখানে আছিস আমাদের মতন চলতে হবে আমরা যেটা বলবো সেটা শুনতে হবে তো এরকম অনেক জায়গাতে আমরা এরকম সম্মুখীন হয়েছি তাদের সঙ্গে তাদের সামনে আমাদের মাথা নীচু করতে হয়েছে যখন আমরা আমাদের রাজ্যেতে থাকি আমাদের গ্রামে তখন আমরা সেইভাবে আমরা ভালোভাবে তখন থাকতে পারি ড কী আমরা নিজেদের মতো সবাই বন্ধুবান্ধবদের একে অপরের সুখ দু সুখ সুখ দুঃখকে আমরা সেইভাবে ভাগযোগ করে আমরা এগিয়ে চলি কিন্তু বাইরে গেলে সেটা তারা সহযোগিতা করে না তখন তারা কী করে এক এক রাজ্যে এক এক রকম নিয়ম মহারাষ্ট্রেতে গেলে মহারাষ্ট্রের সবে একতা হয়ে যায় বাড়ির লোকদের সঙ্গে তারা খুব ব্যবহার করে মুসলমান এরিয়াতে গেলে তারা হিন্দুরা এসে বলে তাদের ঘরে হিন্দু বলে একটা অত্যাচার করে অত্যাচার বলতে কি আমাদের একটা ধ সনাতন ধর্ম ওদের একটা আলাদা ধর্ম নানানভাবে চেষ্টা করে না আমরা যেন ওদের সঙ্গে যেন সেই ওদের মতন হয়ে যাই আমরা ওদের কা কাসটায় কাস্টে আমরা ঢুকে যাই

যখন আমরা বাইরে কোথাও কাজে যাই বাইরে ওখানে নিজেদের যে রাজ্যে যাচ্ছি আমরা যেমন আমরা বেশিরভাগ যাই তো আমরা তামিলনাড়ুর দিকে কাজ করতে যখন আমরা আমাদের বাঙালি বাঙালিতে থাকি তখন আমরা মনে করি সেফ আছি যখন আমরা যাতে বাাঙালি যখন কমে যাই ওদের সঙ্গে যখন ওদের এলাকায় থাকতে গেলে কোনো একটা কিচ্ছু হলে আগে ওদেরকে রেসপেক্ট দিতে হবে না দিলে তখন ওরা আমাদেরকে মারধোর করবে নানানভাবে ওরা প্রেশার দেবে এইভাবে অনেক জায়গাতে অনেক রাজ্যতেই এরকম দেখেছি আমাদের সাথে এরকম হয়েছে